আমার এলাকায় স্পোর্টস ক্লাব আছে চন্দ্রকোণা টাউনে চন্দ্রকোণা টাউন ক্লাব তিন নম্বর ওয়ার্ডে সে টাউন ক্লাব আছে অনেক খেলা হয় চ্যালেঞ্জ কাপ বলে একটা বড় খেলা আছে সেই খেলাটাও হয় সেই খেলায় আমরা অংশগ্রহণ করতে পারিনি কেন বাইরে থেকে অনেক বড় বড় প্লেয়ার আসে কেন প্রাইজ মানিটা একটু বেশী সেখানে আর আমি সেখানে সব কিছুই সুবিধা পাই গেলে খেলাধুলা করি সব কিছু সরঞ্জাম আছে সেখানে আমাদেরকে কোন দিন বলের জন্য কোন পয়সা দিতে হয় না আমাদের টাউন ক্লাব কর্তৃপক্ষ সব দিন পয়সা দিয়ে আমাদেরকে সাহায্য করে আর আমাদের ইনডোর ক্লাব আমাদের টাউনে চন্দ্রকোণা টাউনে নেই আমি ইনডোর খেলতে গেছি চন্দ্রকোণা রোডে সেখানে খেলে আমি ইনডোর খেলে খুব আনন্দিত যে আমি ইনডোর খেলতে পেরেছি যদিও কোথাও চান্স পাইনি সেটা ঠিক আছে সেটা আমার গর্ব আমি ওখানে চান্স পেয়েছিলাম ইনডোরে কিন্তু যেতে পারিনি এইটা আমি আশা করছি পরবর্তী প্রজন্মে আমি যেন যেতে পারি এই আশা রাখি আর সরঞ্জামভিত্তিক অনুরোধ রাখছি আউটডোর বা ইনডোর যেখানে দেওয়া হয়নি সরঞ্জাম সেখানে যেন এই স্পোর্টসভিত্তিক সব সরঞ্জাম দেওয়া হয় এই অনুরোধটি আপনাদের কাছে আমি রাখছি